পশ্চিমবঙ্গের লোকেরা তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলি রয়েছে সেগুলিকে কিন্তু খুব আনন্দের সহকারে তারা উদযাপন করে থাকে প্রত্যেকটি উৎসবই যেমন ধরুন যে কোনো কীর্তন পালা সেগুলিকেও কিন্তু বেশ লোকের জমায়ত হয়ে থাকে এছাড়া ধরুন যেমন রথযাত্রা তাতে কিন্তু রথ দেখতে প্রচুর মানুষই ভিড় জমে এছাড়া যে রাস রাস উৎসব হয় আমাদের এই অঞ্চলে বা অন্যান্য জেলাগুলিতেও বিভিন্ন সব উদযাপন হয় তাতে কিন্তু ভীষণভাবে মানুষের ভিড় হয়ে থাকে মানুষ খুব আনন্দ করে সেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে উদযাপন করে থাকে